দশ থেকে দশ লক্ষ্যের মদ্যে পাঁচটি সংখ্যা হলো ছয় হাজার ছয়শত ছিয়ানব্বই চার হাজার তিনশত নিরানব্বই সাত লক্ষ্য তেষট্টি হাজার চারশত পঁয়তাল্লিশ চৌউত্রিস হাজার ছয়শত ছিয়াত্তর অষ্ট আশি হাজার আটশত উননব্বই